খেলাধুলো হল দেশের উন্নয়ন এবং যারা খেলতে যায় গ্রামেতে আশেপাশে খেলতে যায় ছোট ছোট প্লেয়ার তাদের যদি কেউ মারতে চায় তাহলে পাড়ার লোক বা ক্লাবের সদস্যরা তাদেরকে ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এবং যারা বড় বড় প্লেয়ার এক দেশ থেকে আর এক দেশে খেলতে যায় বা বিভিন্ন জায়গায় খেলতে যায় বড় বড় প্লেয়ার তাদেরকে যদি কেউ মারতে চায় তাহলেই সেখানে পুলিশ প্রশাসন থাকে অবশ্য ওদের কাছে থাকে পুলিশ প্রশাসন এবং তারা ধরে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে

যারা যারা খেলতে যায় প্লেয়াররা ওদের গায়ে কারোর হাত দেওয়ার হাত দিতে পারে না কারণ ওদের পাশে সব সময় পুলিশ প্রশাসন থাকে তাই জন্য ওদের মারা খুব কঠিন